আমি টি ভির প্রোগ্রাম বেশি দেখি তো আমার টি ভিতে জি বাংলার সুদীপার রান্নাঘরটাই বেশি প্রিয় এটা থেকে আমি অনেক রকম খাবার রান্না করা শিখেছি যেমন বহু সাবেকি রান্নাও যেমন শিখতে পেরেছি আবার এখনকার দিনের নতুন নতুন অনেক রকম খাবার তৈরি করা আমি এখান থেকে শিখেছি আর এই চ্যানেলে দেখানো হয় রান্নাগুলো এত সুন্দর নিখুঁতভাবে যে কোনটাতে কতটা পরিমাণ কী কী দেবো কার পরে কী দেবো একদম ভালোভাবে শেখানো হয় আর আরও বেশি এটা থেকে আমি শিখেছি যেটা অনেক সময় আমরা অনেক কিছু জিনিস ফেলে দিই সবজির খোসা অনেক কিছু জিনিসই আমরা মনে হয় যে এগুলো আমাদের আর কোনো কাজে লাগবে না কিন্তু এই জি বাংলার সুদীপার যে রান্নাঘর সেই রান্নাঘর থেকেই আমি শিখেছি যে না ও সব জিনিস ফেলে না দিয়ে ওর থেকেও ভালো ভালো খাবার বানানো যায় যেমন আগে আমরা লাউয়ের খোসা ফেলেই দিতাম যে লাউ খাব লাউয়ের খোসা দিয়ে কী হবে এখন আমি ওই রান্নাঘরের রান্না দেখে শিখেছি লাউয়ের খোসা থেকেও কী সুন্দর একটা বেশ প্রথম ভাতে খাওয়ার ভাজা তৈরি হয় আবার এই যে লাউ শাকের যে পাতা এই পাতাগুলো সাধারণত আমরা এমনি ভেজেই খেতাম কিন্তু ওই পাতাটা বেটে আবার ফুলকপি বাঁধাকপি এ সবের পাতা বেটেও যে আবার রান্না করা যায় সুন্দর এটা কিন্তু আগে জানতাম না ওই রান্নাঘর এর প্রোগ্রাম দেখেই আমি এগুলো শিখেছি